ভ্রমণের ক্ষেত্রে অসুবিধা দেখা যায় সে অসুবিধা দেখা যায় সেইগুলির মধ্যে একটি যেমন বিশেষ দিনে ট্রেনের টিকিট না পাওয়া সেক্ষেত্রে আমার ভ্রমণ পরিকল্পনা হিসেবে প্রথমেই থাকে ট্রেনের টিকিট বুকিং এরপর দ্বিতীয় সমস্যা হয়ে দাঁড়ায় ভ্রমণের জায়গায় এই বিশেষ দিনে হোটেল না পাওয়া তাই আগে থেকে হোটেল বুক করে রাখা প্রয়োজন যাতে গন্তব্যে পৌঁছে অহেতুক সময় নষ্ট না হয় এছাড়া আরামদায়ক যাত্রার জন্য প্রয়োজনীয় খাবার ও জল সংগ্রহ করে রাখি এবং ঋতু বিশেষে ব্যবস্থা করি যেমন গ্রীষ্মকালে যাত্রার ক্ষেত্রে এসি বগি বুকিং করা হয় এবং শীতকালের ক্ষেত্রে প্রয়োজনীয় শীতবস্ত্র সাথে রাখা হয়